বিশাল দেশ আমাদের এই ভারতবর্ষ তিরিশটার উপরে রাজ্য কেন্দ্রসাহিত অঞ্চল ভারতবর্ষে আছে তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী এটাও একটি রাজ্য আর পশ্চিমবঙ্গকে মিনি ভারতবর্ষ বললেও আমরা ভুল করবো না তার কারণ ভারতবর্ষের যে ভূমিরূপ কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও সমুদ্র কোথাও নদী কোথাও সমতলভূমি কোথাও মালভূমি যেমন আছে তেমন এই পশ্চিমবঙ্গের ভূমিরুপও আমরা সেটা লক্ষ্য করতে পারি পশ্চিমবঙ্গের উত্তর ভাগে আমরা পার্বত্য অঞ্চলকে লক্ষ্য করি সেখানে প্রচুর পাহাড় পর্বত জঙ্গল সেটা অবস্থান করছে মধ্যভাগে খরস্বতা নদী দুটো এবড়ো খেবড়ো প্রায় মালভূমি অঞ্চলের মতো আর পশ্চিম ভাগে পশ্চিম ভাগে মালভূমি অঞ্চল সুবিশাল মালভূমি অঞ্চল এবং দক্ষিণ ভাগে সমতলভূমিকে দেখতে পারি আমরা তবে নদী পশ্চিমবঙ্গের বুক চিরেই প্রবাহিত হয়েছে প্রচুর প্রচুর নদী উত্তরেও যেমন ছোট্ট ছোট্ট নদী প্রবাহিত হয়েছে মধ্যবঙ্গে বেশ আকারে বড়ো অনেক নদী প্রবাহিত হয়েছে এবং দক্ষিণভঙ্গে প্রচুর সুবিশাল নদীর প্রবাহিত হয়েছে এবং প্রত্যেকটা নদীই আমাদের বঙ্গোসাগরের এসে মিশেছে এখন মানুষের জীবনযাত্রার কথা বলতে গেলে পাহাড়ি অঞ্চলের মানুষরা কষ্ট সহিষ্ণু হয় তারা কর্মঠ হয় তারা পরিশ্রমের পরিশ্রম করে তাদের জীবনযাপন পরিচালনা করে তারা দৈহিকভাবে শক্তপোক্তও হয় তাদের খাওয়ার পোশাক পরিচ্ছদ সংস্কৃতিও একটু আলাদা ধরনের পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের থেকে মধ্যভাগ এবং দক্ষিণ ভাগে মানুষদের জীবনযাপন অনেকটা একই রকম বলতে গেলে তারাও কষ্ট সহিষ্ণু হয় পরিশ্রম করে তাদের জীবনযাপন পরিচালনা করেন এবং তাদের প্রধান কাজ কৃষিকাজ তারা কৃষির মাধ্যমে চাষবাসের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করে তারা আর পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ মালভুমি অঞ্চলে সেখানে কৃষিকাজের তেমন প্রভাব নেই তবুও অল্প বিস্তর সেখানে কৃষিকাজ হয় পশুচালন হয় এবং সেখানকার মানুষরা অনেকটা দায়িদ্রতার মধ্যে তাদের জীবনযাপন পরিচালনা করে জঙ্গলের শুকনো কাঠ তারা সংগ্রহ করে এবং সেটা খোলা মার্কেটে বিক্রি করে তাদের জীবনযাপন পরিচালনা